হ্যালো হ্যাঁ রিসেপশান থেকে বলছেন হ্যাঁ বলছি তিনশো চার নম্বর রুমে এখন কটা বাজে বলুন তো সকাল দশটা বেজে গেছে এখনও আপনাদের কোন স্টাফ আসলো না রুমটা পরিষ্কার করার জন্য কী ব্যাপার একটু যদি বলেন না কই আসেনি তো তো এখন তাহলে কী করব বলুন তো এখন আমার মানে ঘরটা অপরিষ্কার হয়ে রয়েছে বিছানার চাদরগুলো আপনারা আগের দিনও মানে পরিবর্তন করে দিয়ে গেলেন না পাল্টে দিয়ে গেলেন না এখন কি এই নোংরা বিছানার চাদরে আমি ঘুমোব এটা বলুন আপনি কিন্তু দিদি আমি তো চলে যাব না আমি এখনই বেরিয়ে যাব রুমটা মানে ঝাঁটও দেওয়া হয়নি আমি আধ ঘণ্টার মধ্যে বেরিয়ে যাব না সেটা তো সম্ভব নয় কারণ আমার নিজস্ব কিছু ব্যক্তিগত জিনিসও রয়েছে আরেকটা কথা যারা রুম সার্ভিসে আপনাদের স্টাফেরা রয়েছে তারা কিন্তু ঠিকঠাক করে মানে ঘরটা পরিষ্কার করে না এটা একটু আপনাদেরকে দেখতে হবে না একটু খেয়াল রাখতে হবে কিন্তু জল জলটাও তো আপনারা ঠিকমতন দেন না রুম সার্ভিসের জলটাও তো আপনারা সময়মতো পৌঁছে দেন না ঘরে হ্যাঁ হ্যাঁ এটা তো দুদিন ধরে আমি দেখছি ঠিক আছে আমি দুদিন ধরে আমার রুমটা পরিষ্কার করা হচ্ছে না আমি দশটার সময় বেরিয়ে যাই আর রুমটা সারাদিন ঘরে মানে অপরিষ্কারই পড়ে থাকে আপনারা তো রাতের বেলা আর রুম সার্ভিস দেন না তো তখন তো এসে আমার পক্ষে সম্ভব নয় না পরিষ্কার করানো ঠিক আছে আচ্ছা ঠিক আছে